আমার মতে যোগব্যায়াম শুরু করার সঠিক বয়েস হচ্ছে দশ বছর অল্প বয়েসে যোগব্যায়াম শুরু করার সুবিধাগুলি হচ্ছে সারা মানে যতো দিন সেই ব্যক্তি বেঁচে থাকবে তত দিন তার শরীরে কোনো মানে গ মানে রোগ বাঁধবে না সে নিয়মিত যদি যোগব্যায়াম করতে থাকে তার শরীর সুস্থ থাকবে তার শরীরে একটা সেই কী বলবো ফ্লেক্সিবেল হয়ে যাবে সে নিয়মিত অনেক কাজ করতে পারবে পরিশ্রম করতে পারবে তবুও তার শরীরে কোনো ক্ষতি হবে না তো আমার ম আমি এই জন্যেই বলবো যে অল্প বয়েসে যোগব্যায়াম শুরু করা খুবই ভালো